আমি একটা কানের দুল কিনেছি সেই কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে আমার ড্রেসের সাথে কানের দুলটা ম্যাচ করে গেছে তাই আমার কানের দুলটা খুব পছন্দের দুল